আমি আজ আমার এক অফিসের মিটিংয়ের কাজে কলকাতা যাবো ঠিক করেছিলাম কলকাতায় যাওয়ার জন্য আমাকে আমার বাড়ির কাছের এক স্টেশন থেকে ট্রেন ধরতে হবে আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কম করে পঁয়তাল্লিশ মিনিট সেই জন্য আমি একটি ক্যাব বুক করেছিলাম আমার ট্রেন ছিল সকাল দশটা পঁয়তাল্লিশে তাই আমি ক্যাবের ড্রাইভারকে অবশ্যই সকাল সাড়ে নটার মধ্যে আমার বাড়ির কাছে আসতে বলেছিলাম কিন্তু সাড়ে নটা থেকে যখন কম করে দশটা বাজতে যায় তখন আমি ক্যাব ড্রাইভারকে কল করি ক্যাব ড্রাইভার কল ধরে বলে তার আসতে এখনও দশ মিনিট লাগবে কিন্তু আমার এতো দেরি করলে চলতো না তাই আমি তাকে অনুরোধ করি যেন আমার ক্যাবের রিকোয়েস্টটি ক্যান্সেল করে দেন কারণ তার ক্যাবে করে গেলে আমার ট্রেন ধরতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি ক্যাবটি ক্যান্সেল করে অন্য একটি অটো ক্যান্সে বা অটো ক্যাব বুক করে তাতে গিয়েছিলাম